ভারতীয় কিছু জনপ্রিয় খেলা আছে যেমন হচ্ছে ক্রিকেট ফুটবল টেনিস হকি এবং কাবাডি সেই খেলা হচ্ছে মধ্যে হচ্ছে ক্রিকেট খেলা আছে জনপ্রিয় হচ্ছে সৌরভ গাঙ্গুলী এবং শচীন টেনডুলকার হ্যাঁ তারা হচ্ছে সেই ক্রিকেট খেলার জান জানপ্রান দিয়ে খেলে সেই হচ্ছে খেলা খেলার মধ্যে পার্থ্যক থাকে সেই খেলা হচ্ছে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের খেলা হয় সেই তখন যুদ্ধর মত খেলা শুরু করে আর আগেকার মানুষেরা যুদ্ধ করে জেতাজেতি করতো এখন হচ্ছে খেলার মাধ্যমে জেতাজেতি করে হ্যাঁ আর হচ্ছে ফুটবলের কিছু প্লেয়ারের নাম হচ্ছে যেমন হচ্ছে নাম হচ্ছে যেমন হচ্ছে রোনাল্ডো রোনাল্ডো এবং হচ্ছে মেসি এই হচ্ছে ফুটবল প্লেয়ারদের নাম